আমাদের বাগানে যে গাছ লাগানো হয়েছে তো সেখান থেকে ফুল পাওয়া যায় প্রতিদিনে পুজোতে কাজে লাগে এবং ফলটা আমাদের খাওয়া হয় এটাই